সাধারণ প্রাত্যহিক জীবনের সাথে আমার একটা শখ হলো লেখালেখি করা সময় পেলে

গল্প কবিতা লিখতে থাকি যদিও এটা আমার পেশা নয় এগুলো আমার নেশা তবে সময়ের সাথে সাথে কাজের চাপ বেড়েছে

লেখলেখির জন্য সময় বের করাটা খুবই চাপের বলতে পারেন লেখালেখির জন্য সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং সেটা হলো সময়

আমি বিশেষ করে চেষ্টা করবো যাতে করে লেখালেখির জন্য একটু সময় বের করতে পারি আগামী দিনে যাতে করে আমার শখ পূরণ করতে পারি আমার শখ আছে একটা কবিতার বই লিখবো আর কয়েকটা উপন্যাস লিখবো ইতিমধ্যে আমি অনেকগুলো কবিতা লিখেছি এবং কিছু ছোটো গল্প কিছুই লিখেছি আমি এখনও কাজ থেকে একটু সময় ফেলে লেখালেখি করে